হ্যালো স্যার আপনি কি ইলেকট্রিশিয়ান আমার আমার বাড়িতে একটু মানে আর্থিং খারাপ হয়ে গেছে আর কি মানে আর্থিং করে দিতে হবে মানে বাড়িতে আর কি শট সার্কিট হয়ে গেছে আর কি তাহলে কবে আসবেন আপনি করতে পারবেন তো তাহলে কবে আসবেন মানে আর্থিংয়ের শর্ট সার্কিট হয়ে গেছে আর কি বাড়িতে আর্থিং করতে হবে আর কি মানে মানে তার হ্যাঁ মানে কারেন্টটা যেমন মাটিতে যায় আর কি কতো সময় নেবে

কতো সময় লাগবে আর কি ঠিক আছে তাহলে